আমি প্রতিদিন জি বাংলায় রান্নার অনুষ্ঠানগুলি দেখি এছাড়াও স্টার জলসায় যেটা হয় এছাড়াও ইউটিউবে বিভিন্ন রান্নার চ্যানেলগুলিকে আমি দেখি এবং দেখে সেখান থেকে প্রতিনিয়ত যে নতুন নতুন রান্নার তৈরি করেন বা যেইগুলো নতুন রান্নাগুলোকে শেখান সেই সব রান্নাগুলো আমি দেখি এবং করার চেষ্টা করি যেমন আমি পরশুদিন লাউয়ের খোসার একটা তরকারি দেখলাম আমরা এ সাধারণত এই ধরনের খাবার খাই না এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি আমি তো আমরা ঘটি হওয়ার কারণে আমরা এই ধরনের খাবার রান্না করতে জানিও না এবং খাইও না কিন্তু রেসিপিটা দেখে খুব সহজ মনে হল এবং সেটা আমি বাড়িতে এক দিন তৈরি করলাম তৈরি করে দেখলাম জিনিসটা খুব ভালো খেতে এছাড়াও বিভিন্ন ধরনের খাবার যেইগুলো আমাদের নাম জানা নেই যেমন চিকেন রেস্তরাঁ তারপরে চিকেন ফ্রাই এই সব রান্নার নাম দই চিকেন দই পটল এই সব রান্নাগুলো আমি কিন্তু টি ভিতে দেখি দেখে কিন্তু করার চেষ্টা করি এবং করিও এছাড়াও ইউটিউবেও আমি বিভিন্ন রান্না দেখি যেগুলি ঘরোয়া পদ্ধতিতে তৈরি বা আঁচের উনোনে বা বা মাটির উনুনে কাঠ দিয়ে জ্বালানি জ্বালোন দিয়ে তৈরি হয় সে সব খাবারও আমি দেখি এবং দেখে করার চেষ্টা করি